আমি এতদিন হল শালিমার বলে একটি তেল ব্যবহার করতাম হঠাৎ করে টিভিতে একটি বিজ্ঞাপন দেখলাম বিজ্ঞাপনে ইন্দুলেখা তেলটি দেখে আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম আসার পর ওই তেলটি ব্যবহার করার পর আমার মাথার সমস্ত চুল ওঠা বন্ধ হয়ে গেছে খুশকিও কমে গেছে এবং চুলটা তেলের গন্ধ সুন্দর এতে আমি খুব উপকৃত হয়েছি